বর্তমানে টিকটক এবং ইউটিউবগুলিতে বিভিন্ন ধরনের এবং ফেসবুকেও বিভিন্ন ধরনের নাচের রিল এবং শর্ট দেখা যায় বর্তমানে ছেলে মেয়েরা এই ধরনের আকর্ষণীয় উপস্থিতির মাধ্যমে তারা তাদের কলা প্রদর্শন করে যা অবশ্যই সমাজ মাধ্যমে ভীষণ প্রিয় এবং একটি বিষয় এই ধরনের শর্ট একদিক থেকে যেমন ভালো তেমন অন্য দিক থেকে খারাপ খারাপ দিকটা না বর্ণনা করাই ভালো ভালো দিকের মধ্যে আছে অবশ্যই সাধারণ যে ছেলে মেয়েরা আছে তারা তাদের এই নাচের প্রদর্শন বা বিভিন্ন কলা প্রদর্শনের মাধ্যমে বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং তার মাধ্যমে তারা প্রচুর ইনকামও করতে পারছে ফলে তাদের প্রাথমিক যে খরচা সেটা উঠে যাচ্ছে এবং বলতে গেলে বেশি পরিমাণ ইনকামও তারা কিন্তু করতে পারছে যেটি তারা তাদের একটা আলাদা কেরিয়ার হিসাবেও বেছে নিতে পারছেন পেশা হিসেবেও কিন্তু বেছে নিতে পারছে আমার আমার তেমন কোনো প্রিয় নর্তকী নেই বা প্রিয় রিল এর নেই যেগুলো আস চোখের সামনে আসে সাধারণত আমি ওইগুলোই দেখি কিন্তু অনেকেই এই ধরনের রিল বা পপুলার রিল বানানোর ও নর্তকী বা শিল্পী আছে তারা তাদের রিল বানান যা চোখে আস সামনে আসে তাই আমি দেখি এছাড়া অন্য ভাবে আমি জানার চেষ্টা করিনি কারা এগুলো বানিয়েছে